ভারতের সরকারি ভাষা হিন্দির সঙ্গে বাংলা ভাষার অনেক রকম তুলনা করা যায় ভারতের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে হিন্দি কিন্তু এখানকার মানুষের বেশিরভাগ মানুষেরই মাতৃভাষা বাংলা মানে বাঙালি আর সরকারি ভাষা বা রাষ্ট্রীয় ভাষা হিন্দি পুরো ভারতবাসীর বাঙালি মানুষরা তারা যেমন বাংলা জানে তারা যেমন তাদের অন্য কারো সাথে আলাপ আলোচনা করার জন্য বাংলা ভাষা ব্যবহার করে তার পাশাপাশি সবাই হয়তো তাদের রাষ্ট্রীয় ভাষা বা সরকারি ভাষা হিন্দিকে রপ্ত করতে পারেনি কিন্তু তারা হয়তো আধো আধো মানে অর্ধেকগুলো কথা বাংলায় অর্ধেকগুলো কথা হিন্দিতে মিশিয়ে হিন্দিটা কেউ কেউ বলতে পারে কেউ কেউ আবার স্পষ্টভাবে হিন্দি ভাষায় কথা বলতে পারে ঠিক তার মাতৃভাষার মতো এর ফলে তারা একে অন্যের সাথে আলাপ আলোচনা করতে পারে এছাড়াও কিছুজন মানুষ রয়েছে যারা হিন্দিতে কথা বলতে পারে না কিন্তু তারা কেউ যদি হিন্দিতে কথা বলে তাদের সামনে সেই কথাগুলো তারা বুঝতে পারে এর ফলে আলাপ আলোচনা একজনের সাথে অন্যজনের চলতেই থাকে এছাড়াও বলা যায় যে যারা হিন্দির মানুষ মানে যাদের রাষ্ট্রীয় ভাষা হিন্দি তাদের মাতৃভাষাও হিন্দি ভারতে এরকম অনেক মানুষ রয়েছে তো তারা ওই হিন্দির পাশাপাশি অনেকে হয় সবাই হয়তো হিন্দির মানুষরা বেশিরভাগই বাংলা বলতে পারে না বেশিরভাগটা এরকমই হয় কিন্তু তারা বাংলা হয়তো যদি কিছু ক্ষেত্রে বুঝতে পারে ভারত তো বহু ভাষাভাষীর দেশ ভারতে বহু ভাষাভাষীর মানুষ বাস করে তারা সকলে হয়তো হিন্দি জানেও না কিন্তু কিছুজন আবার বাংলা জানে না তবে বাংলাকে এখন শ্রুতি মিষ্ট ভাষা হিসেবে স্থান দেওয়া হয়েছে তো ভারতের সরকারি ভাষা হিন্দির সঙ্গে বাংলা ভাষা এভাবেই তুলনা করা যায় যে একটা মানুষ বাংলায় কী বলছে সেটা অন্য একজন হিন্দিতে কমপ্লিট ট্রান্সলেট করে তারা সেটা বুঝতে পারে বা হিন্দিতে কী বলছে সেটাকে বাংলায় ট্রান্সলেট করে তারা বুঝতে পারে কী বলছে এভাবেই এটা বাংলা ভাষার সঙ্গে সরকারি ভাষা হিন্দির তুলনা করা যায়